হ্যাঁ বলছি নবদিগন্ত ফুল সেন্টার বলছেন তো আগামী সতেরোই মার্চ আর কি আমাদের একটা বিয়ে বাড়ি রয়েছে তো ছেলের বিয়ে আর কি তো গাড়িটাও ফুল দিয়ে সাজাতে হবে আর সাথে সাথে যে রিসেপশনের যে ডেকোরেশন আর ছে আর কি সে সমস্ত করার জন্যে কিছু ফুল টুল বা যে সমস্ত ডেকোরেশনের আর কি তো আপনাদের যে করা হয় থেকে শুনেছিলাম সেই জন্য কল করছিলাম তো আপনাদের কী ওখানে কী ওই সমস্ত কিছু পাওয়া যাবে তো না না স্করপিও টাইপেরই গাড়ি হবে আর রিসেপশনে ধরুন বড় করেই সাজাতে হবে তো এছাড়া ধরুন আপনার যে যে যে ফুলশয্যার যে খাটগুলো সুদ্ধ থাকে সেগুলো সুদ্ধ সাজাতে হবে তো কীরকম কী বাজেট রয়েছে কী রকমের মধ্যে কী রকম কী চাইছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিতে নিতে চাইছি আপনার বরের গাড়ি থেকে শুরু করে একদম ফুলশয্যার খাট পর্যন্ত সাজাতে চাইছি এছাড়া যেমন রিসেপশনের যে সমস্ত সাজানোটা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে করাতে চাইছি তো আপনারা কীরকম কী চাইছেন মানে ন জেনারেল ফুল দিয়ে সাজালে প্রাকৃতিক ফুল দিয়ে সাজালে কী রকম কী নিতে চাইছেন আর যদি আপনার কৃত্রিম ফুল বর্তমানে যে সমস্ত সাজানো হচ্ছে

হ্যাঁ আপনাদের এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা বেশি রয়েছে আমাদের থেকে তো কী রকম কী খরচা কী রকম কী হবে সেরকম ব্যাপারে যদি কিছু ধারণা দিতেন

আচ্ছা আর আপনার রিসেপশনের যে ডেকোরেশনের জায়গাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর খাটেরটা ওটা ওটা ওটা ওটা পুরোটা প্রা ওটা ওটা তো একদিনের ব্যাপার ওটা পুরোটা প্রাকৃতিক জিনিস দিয়েই চাইছি ওখানে কৃত্রিম কোনো ফুল দিয়ে চাইছি না ওটা প্রাকৃতিক ফুল দিয়েই চাইছি

আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার ওখানে যেয়ে আমাকে ডিজাইন আপনি দেখাবেন আমি সিলেক্ট করব তারপর আপনার সঙ্গে ফাইনালি কথাবার্তা বলব ধন্যবাদ হ্যাঁ